পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক পার্থক্য লক্ষ্য করা যায় যেমন পাহাড়ি অঞ্চলের এক ধরনের সাংস্কৃতিক পার্থক্য সাথে সাথে দেখা যায় সমভূমি অঞ্চলের সাংস্কৃতিক পার্থক্য একটু আলাদা খাওয়া দাওয়া জলবায়ু এবং জীবনধারা আলাদা দেখা যায় যেমন খাদ্যাভ্যাস হিসেবে পাহাড়ি অঞ্চলের সব ধরনের মাংস জাতীয় খাবার খায় আবার আমাদের গাঙ্গীয় সমভূমি বা এখানে সাধারণত মাছ এই ধরনের খাবার পছন্দ করে আবহাওয়াগত দিক থেকে দেখা যায় জলবায়ু হিসাবে ওখানে পার্বত্য অঞ্চলে ঠান্ডার পরিমাণটা বেশি আমাদের সমভূমি অঞ্চলে একটু গরম পরিমাণটা একটু বেশি হয়